সময়ের সাথে সাথে জীবন বদলায় মানুষের মন বদলায় পরিবারের কৃষ্টি বদলায় মানুষের আশাক পোশাক ব্যবহার আচার ব্যবহার সমস্ত কিছুই বদলে যায় একটা সময় ছিল আমরা ছোটোরা যখন ছিলাম বড়োদের দেখলেই মাথা নিচু করে কথা বলতাম তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম এখন সেই সময়টা মনে হয় আর নেই এখন এই প্রজন্মের ছেলেমেয়েরা সেটা করে থাকে না আমরা ছোটো বয়সে লুকিয়ে লুকিয়ে মানে বাড়ি থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার ধরে ধূমপান করতে যেতাম কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বড়োদেরতো সন্মান করেই না তাদের সামনে দাঁড়িয়েই ধূমপান করে কিন্তু সেই সময় যে বয়স্ক লোকটির সামনে বা বয়সি লোকের সামনে যে তরুণ বা তরুণীরা ধূমপান করছেন বা কোনো অনৈতিক কাজ করছেন সেটা যদি সেসময় তাদের বাধা দেওয়া হয় তাহলে তাদের অসন্মানটা বেশি করা হবে ওই জন্য এই সমাজটাকে এই প্রজন্মটাকে মেনে নিয়ে না একটা কথা আছে না তুমি যদি আমাকে সন্মান করো তার থেকে বেশি সন্মান তুমি আমার কাছ থেকে পাবে এই ব্যাপারটা হচ্ছে ওদেরকে আমরা যদি ছোটদের সন্মান করতে পারি তালে বড়োরাও আমাদের সন্মান করবে এটাই এখনকার মানে কৃষ্টি চলে এসেছে আচার ব্যবহারের সাথে তাদের ছোটোরা ভুল করছে বলে তাদেরকে যদি আমরা অসন্মান করি তাদের যদি তাচ্ছিল্য করি তাদের সাথে দুর্ব্যবহার করি তাহলে সে সন্মানটা আমাদের ফেরত আসবে না এই জন্যে আমরা আমরা চাই যে এই প্রজন্মের মানুষ বা এই প্রজন্মের ছেলেমেয়েরা এবং যারা বয়স্ক মানুষজন আছে তাদের সাথে একটা যদি অ্যাডজাস্টমেন্ট করে চলা হয় তাহলে হয়তো এই মানে সবদিক দিয়ে সমাজ উন্নতি করবে এবং সমাজের প্রতি সেটা ভালো হবে